হ্যালো হ্যাঁ চন্দনা দি হ্যাঁ বলছিলাম যে আপনি ফাঁকা আছেন একটু কথা বলা যাবে ও ভালো আছেন তো বাড়ির কাজ হয়ে গেছে ও দিদি বলছিলাম যে সামনে তো প্রথম সাময়িক যে পরীক্ষাটা সেটা তো নেওয়ার সময় হয়ে গেছে তো আমি ভাবছিলাম যে তাহলে বাংলা বিষয় নিয়ে যে প্রশ্নগুলো তৈরি করবো তাহলে আপনি আর আমি মিলে যদি আলোচনা করে প্রশ্নগুলো করে নিতাম তাহলে বেশ ভালোই হত আর তো সময় নেই হ্যাঁ ওই সহায়িকা থেকে বা যে ওই স্কুলে যে বইটা রয়েছে সেই বই থেকে একটু একটু উন্নতমানের প্রশ্ন তৈরি করলে ছাত্রছাত্রীদের ফলাফলটা আমরা বুঝতে পারতাম যে তাদের পড়াশুনোটা কিভাবে এগোচ্ছে আর কতটা পরিমাণে এগোচ্ছে হ্যাঁ আমারও তাই মনে হয় একটু কঠিন প্রশ্ন করাটা প্রয়োজন আছে হ্যাঁ তো আমি বলছিলাম যে তাহলে আপনি কি আজকে বিদ্যালয়ে আসছেন না ফোনে বসে তো আলোচনা করাটা একটু কঠিন হয়ে যাবে তা আপনি কাল বা পরশু বিদ্যালয়ে কি আসতে পারবেন আচ্ছা শুনুন তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে তো এই প্রথম সাময়িক পরীক্ষাটা হবে তো প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় থেকে আমি কিছুগুলো প্রশ্ন তৈরি করে রেখেছি তো আমি আপনাকে প্রশ্নগুলো পাঠিয়ে দিচ্ছি আপনি একবার ভালো করে দেখে নিন যে সবগুলো ঠিক আছে কিনা বা কোন প্রশ্নতে কোন প্রশ্ন যদি আপনার মনে ঘুরিয়ে করবেন তাহলে সেটাও একটু দেখে আমাকে বলুন

হ্যাঁ একদম আম আপনি আপনি ওই জন্যই আমি আপনাকে পাঠানোর ব্যবস্থা করছি যে আপনি একবার ভালো করে দেখে নিয়ে আপনার যে জায়গাটা মনে হচ্ছে বাদ দেওয়া প্রয়োজন আছে আপনি বাদ দিয়ে দেবেন আর যে জায়গাটা নেওয়ার প্রয়োজন মনে হয়েছে আপনি সেই জায়গাটা রেখে দেবেন ঠিক আছে আর আপনার যদি নতুন কোন কিছু যোগ করার প্রয়োজন মনে হয় আপনি তাও করতে পারেন মানে আপনার আসলে প্রশ্ন করার পদ্ধতিটা ভীষণ ভালো লাগে আমার তাই আপনাকে বলা আর কি

না দিদি আপনার মতোন প্রশ্ন করতে আমি পারিনা সেভাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি